চুলের যত্ন নেওয়ার ক্ষেত্রে একটি ঘরোয়া প্রতিকার হল একটি প্রলেপ যেই প্রলেপটি তৈরি করতে প্রয়োজন দই ডিম মধু এবং পেঁয়াজের রস এই প্রলেপটি একটি বাউলের মধ্যে নিয়ে সেটিকে ভালোভাবে ঘাঁটিয়ে মাথার মধ্যে মানে চুলের মধ্যে ভালোভাবে প্রলেপটি লাগিয়ে বেশ কিছুক্ষণ রেখে পরে ভালো করে শ্যাম্পু দিয়ে বা সাবান দিয়ে মাথায় স্নান করে নিলে দেখা যায় চুলের রঙ অত্যন্ত গাঢ় কালোর দিকে হয় এবং চুল শক্ত হয় অর্থাৎ চুলের গোড়া শক্ত হয় সহজে চুল ঝরে পড়ে না এরকম উপকার পাওয়া যায় এবং ত্বকের যত্ন নেওয়ার ক্ষেত্রেও একটি প্রলেপ ব্যবহার করা যেতে পারে যে প্রলেপটি তৈরি করতে প্রয়োজন বেসন টমেটোর রস এবং সামান্য গুলাবরি এবং মধু এই প্রলেপটিকে ত্বকের মধ্যে ভালোভাবে লাগিয়ে পরে কিছুক্ষণ রেখে দিলে তারপর ধুয়ে নেওয়া হলে দেখা যায় যে ত্বকের ঔজ্জ্বলতা বহুগুণ বেড়ে যায়